হ্যাঁ বলুন

আর বড়োদের আর ছোটোদের তো একই মাইনে সাড়ে পাঁচশো টাকা বড়োদের সোমবার শুক্র বিকাল আর ছোটোদের মঙ্গলবার বৃহস্পতি বিকাল হ্যাঁ রবিবার দিন চলে আসুন আঁকার ডেট হুম হ্যাঁ জোগাড় ডেট হলো সোমবার আর সোমবার আর শুক্রবার বিকাল

মঙ্গলবার আর বৃহস্পতিবার আর বিকাল

ডকুমেন্ট সেরকম কিছু লাগবে না আধার কার্ডটা নিয়ে চলে আসবেন

হ্যাঁ না না আর কিছু নয় ওই শুধু আধার কার্ডটা নিয়ে চলে আসবেন রবিবারে রবিবারে আপনার টাইম কখন হবে সেইটা ফোন করে জানিয়ে দেবেন আমরা থাকবো তাহলে সেই টাইমে আপনার দ হয়ে গেলো হ্যাঁ অবশ্যই এই নম্বরে ফোন করতে পারেন হুম ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন